গার্ডেনিং বা বাগান করা আমার খুব প্রিয় আমি আমার বাগানে বিভিন্ন রকম গাছ এবং শাক সবজির গাছ লাগাই এবং এই গাছগুলো যখন আস্তে আস্তে বড়ো হয় তখন আমার দেখতে খুব সুন্দর লাগে আমি প্রথমে বাজার থেকে গাছের দানা কিনে আনি এবং সেই দানা গুলে সযত্নে নিজের হাতে আমি তাদেরকে জৈব সার এর মাধ্যমে ভালোভাবে সেগুলোকে মাটিতে পুঁতে দিই দেওয়ার ফলে সেই গাছগুলোকে আমি জল দিই জল দেওয়ার পরে সেই কিছু দিন পরে গাছগুলো যখন আস্তে আস্তে বাড়তে থাকে এবং ছোট্টো ছোট্টো চারাগাছ বার হতে থাকে তখন আমার দেখতে খুব সুন্দর লাগে এবং যা দেখতে এতো সুন্দর লাগে যে আমি নিজে বর্ণনা করতে পারছি না যে কতোটা সুন্দর কতোটা অনুভূতি আমার মধ্যে ছড়িয়ে পড়ে ছোট্টো একটা চারাগাছের জন্ম দিয়ে আমার মনটা আনন্দে ভরে যায় এবং আমার দেখতে এতো সুন্দর লাগে যে সেটা কল্পনাতীত সেই চারাগাছ যখন আস্তে আস্তে আস্তে আস্তে বড়ো হয় বড়ো হয়ে যখন সে আমাকে সুন্দর ফল ফুল দেয় তখন আমার মন আনন্দে ভরে যায় খুব সুন্দর লাগে আমার ভালো লাগে সেগুলোকে দেখতে আমি দেখতে দেখতে আমি অপূর্ব আনন্দে আমার মন ভরে যায় যখন সেই বাগানে ফুল ফোটে এবং পাখিরা আসে প্রজাপতি আসে সেগুলো দেখলে আমার মন খুব আনন্দে ভরে যায় আমি মুগ্ধ হয়ে যাই আমার এই বাগান দেখে আমা একদম মুগ্ধ হয়ে যাই